হ্যাঁ বলুন হ্যাঁ

হ্যাঁ বলুন আপনি আপনার কীরকম ফ্রিজ লাগবে কোন দামের মধ্যে হ্যাঁ ভালো ফ্রিজ আছে ওয়ার্লপুল আছে স্যামসং আছে গোদরেজ আছে এল জি আছে কোনটা কোন কোম্পানি আপনি নিতে ইচ্ছুক বলুন বেটার বলতে ইয়ে ওয়ারপুলটা ভালো হবে এই কোম্পানিটা বেশি বিক্রি হচ্ছে আমাদের এখান থেকে আপনি যেরকম নেবেন ডবল ডোর আছে সিঙ্গল ডোর আছে থ্রি স্টার আছে ফাইভ স্টার আছে আপনি এবার নেবেন হ্যাঁ আসুন যখন খুশি আপনি আসতে পারেন হ্যাঁ এখান থেকে নিয়ে যাওয়া হয় রিপেয়ার করা হয় আমাদের নিজস্ব স্টাফ আছে হ্যাঁ বলুন কোন কোম্পানির ওইটা স্যামসং আপনাদের বাড়িটা কোথায় ঝাড়খণ্ড আচ্ছা ঠিক আছে আপনি আপনার লোকেশান আমাকে শেয়ার করে দিবেন আমি আপনার দোকানের স্টাফকে সেই লোকেশান শেয়ার করে আপনার বাড়িতে খুব শীঘ্রই পাঠিয়ে দেবো হ্যাঁ অবশ্যই আপনি এসে দেখে যাবেন পছন্দ হলে তখনই কিনে নেবেন হ্যাঁ অবশ্যই গ্যারেন্টি ছমাসের ওয়ারেন্টি আছে ছমাসের মধ্যে কিছু হলে ফ্রিজ ফেরত হ্যাঁ ছমাসের মধ্যে কিছু যদি ক্ষতি টতি হয় সেটা আমাদের নিজস্ব কোম্পানি বহন করবে আমি সবদিনই ফ্রি আছি দোকানে আপনি যখন আপনার সময়মতো করে এসে নিয়ে যাবেন বা দেখে যাবেন থ্যাংক ইউ অবশ্যই আসবেন হুম হুম হুম